হ্যাঁ আমাদের এলাকায় স্বাস্থ্যসেবা সুব্যবস্থা সম্পর্কিত কিছু উন্নয়ন আছে যেমন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপর চিকিৎসা ডাক্তারের বিষয় হচ্ছে আমাদের এখানে ডাক্তার জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ির সদর হাসপাতাল থেকে আমদের ধূপগুড়িতে ডাক্তার আসে চিকিৎসার সুবিধা বলতে চিকিৎসার সুবিধা আমাদের এইখানে অনেক আছে সেরকম এমনি গরীব মানুষদের তারা বিনামূল্যেই চিকিৎসা করায় তো এর জন্য ওটা কোনো টাকা পয়সা নেয় না তো এর ধূপগুড়ি আমাদের ধূপগুড়িতেই অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা এখন শুরু হয়েছে তো আর